হ্যাঁ হ্যালো হ্যাঁ অন্বেষা বলছি তুমি কী বলছো ও থ্যাংক ইউ থ্যাংক ইউ তা কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি আমার নম্বর পেলে কোথা থেকে ওই ইন্সটাগ্রাম থেকে থ্যাংক ইউ গো

আসল কথা সারা দিন তো এই শুটিংয়ের খুব ব্যস্ত থাকি তাই জন্য আমার অন্যান্য কাজগুলো অত আর সময় দিতে পারি না তাইজন্য আমি তো সকালে উঠেই আমায় ছটার মধ্যেই কল টাইম থাকে আমাকে বেরিয়ে যেতে হয় অনেক সময় শুটিংয়ের জন্য আমার সারা দিন লেগে যায় এমন এমন টাইম হয় আমায় দুটোর সময় ফিরতে হয় তা এমনি তার পরিবারকে অতো টাইম দেওয়া হয় না মাঝে মাঝে উইকেন্ডে আমি বন্ধুদের সাথে ওই একটু বেরোই আর ফ্যামিলিকে একটু টাইম দিয়ে থাকি তার মাঝেও এই শুটিংয়ের মাঝে আমার নিজের জিনিসগুলো করে থাকি একটু গান শোনা একটু বই পড়া তারপরে শুটিংয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো আপনি নাহলে এক দিন আমাদের শুটিংয়েও চলে আসতে পারেন ঠিক আছে আমাদের স্টুডিওতে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ